হ্যালো হ্যাঁ বলছি আপনি কে বলছেন হ্যাঁ আচ্ছা বলুন আপনার কতটা জমি লাগবে আপনি একটু যদি বলেন আরে না আপনার কতটা লাগবে আপনি সেটা বলুন যে এক বিঘা জমি বা দুবিঘা জমি বা তিন বিঘা জমি বিঘা অনুযায়ী তো দামটা হবে না একটার এম লিজ দিতে হবে পাঁচ হাজার টাকা আরেকটা হবে দশ হাজার টাকা আপনি আসবেন না আমি যাবো হ্যালো আচ্ছা ঠিক আছে আমার অফিসে আপনি চলে আসবেন পাঁচ বছরের জন্য পাঁচ বছরের জন্য হ্যাঁ সেই সেক্ষেত্রে আপনার রেন্টটা একটু বেশি হয়ে যাবে প্যাকেজ থাকে না পাঁচ বছরের জন্য দশ বছরের জন্য পনেরো বছরের জন্য না আমার বাড়িতে নয় ঠিক আছে আপনি গতকাল আমার সোনারপুরের অফিসে চলে আসবেন বেলা দশটাতে সেখানে আমাদের এগ্রিমেন্টটা হয়ে যাবে ঠিক আছে আচ্ছা রাখছি তাহলে ভালো থাকবেন